হ্যাঁ বল তুই কি রেডি হলি বা ইয়ে বাজারে যাওয়ার জন্য না রে বাবা রেডি হও সময় খুব কম অনেকটা তো যেতেও হবে রেডি হয়ে নাও রেডি হয়ে নাও আমি এই তো বাড়িতেই রয়েছি আমি জিজ্ঞাসা করলাম তোমার কাকিমাকে তো বলল না এখনও সে রেডিই হয় না

না শোন তুই তাহলে তোর বাবার কাছ থেকে একটু টাকা একটু ইয়ে কর কারণ দেখ না আমার আচ্ছা সেটা দেখা যাবে কিন্তু এই মুহূর্তে একটু সুবিধা হতো আমার পক্ষে যদি একটু তোর বাবার কাছ থেকে একটু নিতে পারিস আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে চল চল তাড়াতাড়ি রেডি হ আচ্ছা না আচ্ছা তাহলে কী শোন একটা লিস্ট তো একটা এটা ফর্দ তো করে নিতে হবে এই ওখানে গিয়ে এটা নেব ওটা নেব এটা কিনব ওটা কিনব ওটা না একটা ফর্দ একটা আরে বাবা মানে পুরুলিয়ার রোহিনী উৎসবে শাড়ি টাড়ি তো এখানে তো কাদামাটির উৎসব মাটি মাখামাখির ব্যাপার রয়েছে এখানে সবাই নতুন নতুন শাড়ি পরে রোহিনী উৎসব হয় নাই পুরোনো শাড়ি পুরোনো কাপড় পরেই রোহিনী উৎসব হয় আর তাহলে সেটা হবে কিন্তু তার আগে বাড়ির তোর কাকিমাকে একটু জিজ্ঞাসা করে নে এই পিঠের জন্য কী কী পিঠের জন্য কী কী লাগবে আর ওই রোহিনী রোহিনী ফলটা কিন্তু ওইটা কিন্তু আমার মাথায় অনেক সময় আমি ভুলে যাই গত বছর ভুলে গেছি হ্যাঁ না শোন এটা তো পুরুলিয়ার ইয়েতে তোকে ভাবতে হবে যে পুরুলিয়ার আমাদের যে সংস্কার সেই সংস্কারের মতো ভাবতে হবে এটা খাপরা পিঠা বলে একটা পিঠে হয় সেটাতে দুধটা লাগবে কিন্তু ওই চাঁছি ফুড টুড ওই ফলে টলের এই সব ব্যাপারটা মাথা থেকে মুছে ফেল তো এইটা লাগবে না এগুলো না ওই বরং তুই একটু গুড়ের ব্যাপারটা ভাবতে পারিস গুড় একটু লিখে নে তুই ভুলে যেতে পারিস বা আমারও ভুল হয়ে যেতে পারে একটু ভালো গুড় লেখ হ্যাঁ

আচ্ছা আচ্ছা সে না হয় বাবা দেখা যাবে কিন্তু ওই বেশি টাকা দামে তোর তো আবার ওই ওই দিকে মন খুব দৌড়ায় বেশি দামের দেখ আমার একটা কথা শোন যেটা কম পয়সায় দেখতে ভালো এইরকম মানে ইয়ে কিন্তু তোরা বেশি দাম দিয়ে কিনিস কিন্তু দেখতে একদম বিদঘুটে লাগে এই তো আমি এই তো গত গত দুদিন আগে তুই বাজার করেছিস আমার আমার রংটাও পছন্দ হয় না ইয়েও লাগে না তুই আরও পাঁচজনকে জিজ্ঞাসা করবি পাড়াতে দেখবি ওটা একটা মানে কী বলব কিম্ভূতাকার না কী তোরা সব ভালো ভালো বাংলা বলিস আমার অত বাংলা হয় না হ্যাঁ তো ভালো লাগে না আমার না না না না না না বকাবকি নেই আমি এটা তোর ভালোর জন্য বলছি দেখ পাড়াতে একটা মানে ইয়ে রয়েছে না আমাদের পরিবারের একটা মানসম্মান রয়েছে তুই একটা বিদঘুটে কাপড় পরে বেরোবে এটা তো আর আমাদের পরিবারের একটা ঐতিহ্য আছে যে না একটা আভিজাত্যের যে ব্যাপারটা সেটা তো তোকে মাথায় রাখতে হবে বাবা দেখ ওই ওই রাগিস না রাগিস না এই আমি কিছু কথা বললেই তুই রেগে যাস চল শান্তভাবে কেনাকাটাটা করা যাক হ্যাঁ না না সেটা নয় দেখ আগে একটা উৎসব এত বড় একটা রোহিনী উৎসব সেই উৎসবের আনন্দটাও তোকে মাথায় রাখতে হবে তোর ব্যক্তিগত ব্যক্তিগত যে প্রয়োজন সেটা অবশ্যই আমি দেখছি কীভাবে ইয়ে করা যায় কিন্তু সামগ্রিক পরিবেশের পরিস্থিতির উপরে তো তোকে এটা বড় হয়েছিস দিন দিন বড় হচ্ছিস তোকে তো পরিবারের কথাটাও ভাবতে হবে বাবা হ্যাঁ তো ঠিক আছে তাড়াতাড়ি একটু রেডি হ আর এই ইয়েতেই কিনব কিন্তু সবাই বলছে এখন কিন্তু অফার দিচ্ছে মলে ওই যেটা এই রাঘবপুর মোড়ের কাছে যে মলটা নতুন খুলেছে এইটাতে সমস্ত কিছু জিনিস একটা ছাতার তলাতে পাওয়া যাচ্ছে আর দামও কিন্তু অনেকটা সস্তা ওরা কিন্তু আজকে আজকে বুধবার তো মনে হয় আজকে তো অফারও রয়েছে ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ